হ্যাঁ ভাস্কর্য তৈরি করার জন্য আমার অনেক কিছু উপকরণ লাগে যেমন আমি মাটির জিনিসই তৈরি করতে ভালোবাসি যেমন মাটির রবীন্দ্রনাথ বা মাটির নেতাজি বা মাটির নজরুল কিন্তু সেগুলি তৈরি করার জন্য যে ভালো এঁটেল মাটির দরকার হয় সেটা আমাদের কাছে পিঠে সেরকম পাওয়া যায়না কারণ এটা শিল্পাঞ্চল এখানে মাটিটা একটু অন্যরকম লাল কাঁকুড়ে মাটি বেশিটা অঞ্চল ঘিরে তাই এর জন্য আমাকে অনেক দূর থেকে মাটি অনেক সময় কিনেও আনতে হয় এবং মাটি করার প্রতিমা করার বা মূর্তি গড়ার যে মাটি সেটা আদর্শ মাটি হলে তবেই সেটিকে সহজে আমরা রোদে দিতে পারি রোদে দিয়ে শুকিয়ে তাতে রং নিজের তুলির টান এভাবে আমার মনের যে অবস্থান যে প্রতিবিম্ব আমার মনের মধ্যে উঠছে রবীন্দ্রনাথ প্রসঙ্গে বা কবি নজরুল প্রসঙ্গে বা নেতাজি প্রসঙ্গে সেটা তবেই যেন পুঙ্খানুপুঙ্খভাবে আমার মনে যেন সঠিক বলে বিবেচিত হবে তাই এই মাটিটা আমার কাছে খুব অসুবিধা দ্বিতীয়ত আমি মহিলা কিন্তু যেহেতু আমরা ঘরেই থাকি তাই এটা বিক্রি করার যে একটু কিছু আর্থিক সুরাহা হবে বা কিছু করবো সেটাও কিন্তু করতে যেতে খুব একটা পারিনা হয়তো কাছে পিঠের কোনো মেলা প্রাঙ্গন হলে দু চারটে এক্সিবিশানের মতো দিয়ে তার একটু বিক্রি হলে হলো বা পাঁচটা মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা সেটার জন্য আমরা হয়তো উপস্থাপন করতে পারি এটা একটা গেলো আর তিন নম্বর যদি আমি এই মাটিটাকেও যদি নিজেকে কঠোরভাবে যে আমি সিদ্ধান্ত নিতেই পারি যে এটা আমি বিক্রি করে আমার জীবন জীবিকা কাজে লাগাবো কিন্তু সামাজিকভাবে তো অনেক অসুবিধা আছে অনেকে বলবে দেখো ও এই মাটির প্রতিমা বিক্রি করে ওর সংসার চালাচ্ছে ওর বর চাকরি করে তাও ওর পোষাচ্ছেনা এই যে কতকগুলো অসুবিধা এই অসুবিধাগুলোই আমার কাছে সত্যিকারের অসুবিধা